হ্যাঁ হ্যালো কিরে কেমন আছিস চলছে ভালোই চলছে কিন্তু এখন যে দিন কাল চলে এসছে এতে কলেজ চালানো আর দেরি করবেন না এখন তো দেখতে বুঝতেই তো পারছি যে কীভাবে কী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কি জানে এইগুলো তো এখন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি মানে পড়াশোনা থাকতে এখন ছেলে বদমাইশি করেই কাটিয়ে দিচ্ছে তার উপর আবার এমনি না পড়ে পড়ে চাকরি পাওয়ার চেষ্টা করছে ছেলেমেয়েরা এখনকার দিনে মহিলারা কিন্তু যাই যাইহোক হুম আর একটা হুম হুম তারপরে কি বলতো একটা জিনিস যাই বল এডুকেশন যদি প্রপারলি না থাকে সমাজের উন্নতি হবেনা সুতরাং বলা যেতে পারে পড়াশোনা তো আগে দরকার মূল যে শিক্ষাটা আর কী

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর শিক্ষা যে তোমার সমাজে মেরুদণ্ড বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ আর সেই মেরুদণ্ড হুম নতুন নতুন ডেভেলপমেন্ট হবে নতুন নতুন উন্নত প্রযুক্তি আসবে এইগুলো আগে থেকে শিক্ষাটা যদি না থাকে শিক্ষা না পেলে করবে কোথা থাকতে হুম হুম হুম দিনে দিনে তো সমস্ত শেষের দিকেই চলে এসেছি আমরা পুরো যেই বলে সেই বলে শিক্ষা যে দুনিয়ায় ম্যান মেরুদণ্ড সেটাই ভেঙে গেছে বলতে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ মানে কোনো রেসপেক্ট বলে নেই

এখন নেই বললে কি আচ্ছা যে এটা আবার পরে কথা হবে আবার বুঝলি তো হ্যাঁ ভালো আছি